আমরা শহরে থাকি যেহেতু পাখি আমাদের খুব কমই দেখা হয় আর পাখি জিনিসটা দেখতে খুবই ভালো লাগে আমরা বন্ধুবান্ধবী মিলে একবার গেছিলাম সুন্দরবনে সেখানে প্রচুর একটা আনন্দ করে গিয়েছিলাম কিন্তু সেখানে পাখি দিয়ে আমার ফটো তোলার খুব ইচ্ছে ছিলো সেখানে ফটো তুলতেও গেছিলাম এত কত পাখি উড়ে যাচ্ছিলো ফটো তুলেছি ফটো তুলতে গিয়ে আমি পড়েও গিয়েছিলাম একবার পড়ে সেখান থেকে আমার পায়েও লেগেছিলো তবু ফটোটা তুলেছি কতবার তোলার চেষ্টা করেছি উঠেছে আর পাখি দেখার অনুভূতিটাই আলাদা পাখি খুবই সুন্দর দেখতে লাগে পাখি আমার খুবই পছন্দের জিনিস